আমার পরিবারের মানুষজন কৃষক হওয়ার জন্য আমি কৃষি ব্যবস্থা বাগান এবং বিভিন্ন গাছের যত্ন অযত্ন কীভাবে নেওয়া হয় সেই সম্পর্কে বিশেষভাবে ধারণা নিয়ে আছি কিন্তু এক দিন বাইরে থেকে একজন প্রতিবেশী আমার বাড়িতে আসেন তিনি আমার কাছে সাহায্য চান যে তা তিনি একটি বাগান করতে চাইছেন তিনি ফুলের বাগান করবেন বলে আমাকে বললেন এবং আমার কাছে সাহায্য চাইলেন আমি তৎক্ষণাৎ তাকে সাহায্য করতে রাজি হয়ে গেলাম আমি তাকে সাহায্য করার জন্য প্রথমে একটি বাগান নির্মাণের জন্য জায়গা চয়ন করলাম সেখানে ভালোভাবে কোদাল দিয়ে খুঁড়ে মাটি উর্বর করলাম এবং জল দিয়ে ও জৈব সার দিয়ে মাটিটাকে ভালোভাবে মেশালাম তারপরে বিভিন্ন ফল ফুল গাছগুলি রোপণ করলাম এবং নিয়মিত জল দিতাম দিয়ে ধীরে ধীরে গাছগুলি বড়ো হয়ে উঠতে লাগলো এবং সেই ব্যক্তিরই আমার অর্থাৎ আমার প্রতিবেশীটি যিনি বাগান করার জন্য খুবই উদ্যোগী ছিলেন তিনি খুব খুশি হয়ে আমাকে ধন্যবাদ দেন এবং তিনি আমাকে বিভিন্ন সময় তাদের বাড়িতে আসার জন্য নিমন্তন্ন করেন তারপর থেকেই আমি তাকে বিভিন্ন ধরনের গাছে কখন কোন সময়ে সার প্রয়োগ করা হবে কখন জল দান করা হয় এই সম্পর্কে টিপস দিয়ে থাকি